আমি বিশেষভাবে অনন্য বা সুন্দর প্রাকৃতিক পরিবেশসহ একটি জায়গায় ভ্রমণ করেছি সেটি হল পুরুলিয়ার অযোধ্যা পাহাড় পুরুলিয়ার আযোধ্যা পাহাড় আমি গত শীতে গেছিলাম সেখানকার অপরুপ সৌন্দর্য যা খুবই সুন্দর এখানকার রাস্তাঘাট পাহাড়ের মাঝামাঝি দিয়ে অবস্থিত সেই পাহাড়ের গোল গোল রাস্তার মধ্যে দিয়ে গাড়িতে করে আমি অযোধ্যা পাহাড়ের একদম উপরে উপস্থিত হয়েছিলাম এখানকার অপরুপ সৌন্দর্য দৃশ্য দেখে আমি খুবই মুগ্ধ হয়েছিলাম যেমন এখানে রয়েছে বিভিন্ন লেক মার্বেল লেক আপার ড্যাম লোয়ার ড্যাম এছাড়াও একটি কুশলপল্লী নামক রেস্তোরাঁ রয়েছে এখানকার ড্যামের ব্রিজের উপর দিয়ে পুরো ড্যামটি দেখা যায় এবং সেই ড্যামের জল অপূর্ব সৌন্দর্য রঙের এছাড়াও এখান থেকে পুরো নিচের ভিউটা দেখা যায় এখানকার মার্বেল লেকে বিভিন্ন মাছসহ বিভিন্ন পাখি বিভিন্ন বিদেশি পাখিদের দেখা যায় এছাড়া এখানকার কুশলপল্লী নামক রেস্তোরাঁতে গিয়ে সেখানে থেকে গাড়িতে করে পাহাড়ের বিভিন্ন জায়গায় ঘোরা যায় এছাড়াও এখানে রেস্টুরেন্টে বিভিন্ন খাবারের ব্যবস্থা রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে অযোধ্যা পাহাড় থেকে বাঘমুন্ডি সিরকাবাদ নামক বিভিন্ন দুটি ছোটো ছোটো এলাকা অঞ্চল দেখা যায় এছাড়াও এখানকার ক্ষেতে আখের প্রচুর চাহিদা রয়েছে এখানকার যাবতীয় দৃশ্য খুবই দৃশ্যমান এছাড়াও এখানে বিভিন্ন ঘোরার অনেক জায়গা রয়েছে